আমি ছোটো থেকেই ছবি আঁকতে ভালোবাসি ছবি আঁকতামও ভালো কারণ আমার স্যার যারা ছিলেন তারা বলতেন স্কুলে হোক বা আরও যারা ছিলেন আমার স্যার তারা বলতেন যে ভালো ছবি আঁকি আমি কারো কাছে শিখিনি তেমন নিজেই আঁকতাম তারপর পরে যখন বড়ো হয়েছি তখন শিখেছি কিছুটা আমার পরিচিত একজনের কাছ থেকে তো ভালো লাগতো খুবই খুবই ভালো লাগতো ছবি আঁকতে আর আঁকতমও ভালো অনেকে আমি যাদেরকে অনেকে পড়িয়েছি ছোটোবেলায় আমিও পড়িয়েছি কিছু কিছু বাচ্চাকে তাদেরকেও শিখিয়েছি তাদের গার্জেনরা বলতো যে আপনি ভালো ছবি আঁকছেন শেখান ছবি আঁকতে পারেন এগুলো শুনে খুব ভালো লাগতো যা একটা ভালো অভিজ্ঞতা আর কি যে বিরাট কিছু কারো কাছ থেকে শিখিনি একজনের কাছে শিখেছিলাম কিন্তু বেশ ভালোই শিখেছিলাম আমি শিখিয়েওছি যাকে শিখিয়েছিলাম মানে তাকে তারা তাদের গার্জেন যারা আছেন বাবা মা তারা ভালো বলেছেন আর কি ভালো লাগে এই